আমি একটি খাবারের অর্ডার দিতে চাই সেই জন্য আমার বন্ধু বা ডেলিভারি বয় কিংবা খাবারের অ্যাপ থেকে গুগল অ্যাপ থেকে জানতে চাই যে সেইখানকার খাবারের গুণগত মান কিরকম এবং প্রোডাক্টটা কিরকম থাকে সেই অনুযায়ী